হ্যাঁ আমি রান্না বান্না করতে খুবই ভালোবাসি যখন আমার বাড়িতে কোনো অতিথি বা কুটুম আসে তাছাড়াও আমার বাবা মা যখন আবদার করে আমাকে রান্না করার জন্য বলে তখন আমি তাদের জন্য বিভিন্ন ধরনের পদ রান্না করে খাওয়াই আমি রান্না শুরু করার আগে বিভিন্ন ধরনের উপাদান প্রস্তুত রাখতে হয় যেমন ধরুন আমি থালা বাসন ভালোভাবে ধুয়ে সেইগুলো শুকাতে দিই তার পরে বিভিন্ন রান্নার যে সমস্ত উপাদান সবজি সবজিকে ভালোভাবে ধুয়ে সেগুলোকে কুচি কুচি করে রাখি তাছাড়াও মশলাপত্র সমস্ত আমার হাতের কাছেই রাখি যাতে আমি রান্না করার সময় এদিক ওদিক ছুটতে গিয়ে আমার রান্নাটা খারাপ না হয়ে যায় এছাড়াও বিভিন্ন যে সব উপাদান রয়েছে জল আদা রসুন অন্যান্য জিনিসপত্র সেইগুলিকে আমার হাতের কাছে রাখি যাতে আমার রান্না করার সময় কোনো অসুবিধা না হয় তাছাড়াও রান্না করার আগে সমস্ত জিনিসকে যেমন কড়া খুন্তি এবং বাসন বাসনপত্র তাছাড়াও শাক সবজি মশলা যেগুলোকে ধোয়া সম্ভব সেগুলো আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে যার ফলে সে তাতে লেগে থাকা জীবাণুগুলো যাতে ধোয়া হয়ে চলে যায় এবং আমাদের রান্নার বান্নার মাধ্যমে মানুষের শরীরে যাতে জীবাণু না ছড়িয়ে পড়ে সেদিকেও আমরা সুরক্ষিত থাকব